হ্যাঁ আমি যোগা ব্যায়াম ক্লাসে যোগদান করেছি ক্লাসে যে অভিজ্ঞতা সেটা ঘরের থেকে অনেকটা আলাদা কারণ আমি যদি বাড়িতে বাড়িতে যদি আমি অনুশীলন করি তাহলে আমার নিজের মতো করে করি সেখানে সেখানে অনলাইন ক্লাসে সেখানে গাইডলাইন থাকে না কারণ পারফেক্টভাবে জিনিসগুলোকে জিনিসগুলোকে বুঝতে পারি না যে কী কী হচ্ছে না হচ্ছে যদি ক্লাসে করি সেই জিনিসগুলো অনেকটা ভালোভাবে শিখতে পারি অনেকটা ভালোভাবে করতে পারি যাতে অনেকটা ভালোভাবে প্রতিটা ব্যায়ামকে ভালোভাবে শেখা যায় ভালোভাবে করা যায় যদি ক্লাসে হয় কারণ সেখানে শেখানোর জন্য শেখানের জন্য শেখানোর শেখানো হয় ভালোভাবে জিনিসগুলো আমি যদি বাড়িতে করি সেই জিনিসগুলো অতো ভালোভাবে শেখানো হয় না তাই ক্লাসে অনেক ভালো করে প্রতিটা জিনিস হাতে ধরে শেখানো হয় সেই জন্য আমার মনে হয় ক্লাসে গিয়ে ক্লাসে গিয়ে যে কোনও যে কোনও জিনিস ক্লাসে গিয়ে করা উচিত যোগা ব্যায়াম যে কোনও ব্যায়াম ফিজিক্যাল ফিটনেস যে কোনও ধরনের ফিজিক্যাল ফিটনেস হোক না কেন সেগুলো সবসময় যেখানে তার জায়গা সেখানে গিয়ে করা অনেক ভালো সেগুলো অনুশীলন করা হয় খুব ভালোভাবে খুব ভালোভাবে সেগুলো সেগুলো অনুশীলন করতে পারি অনুশীলন করার জন্য অনেকে হেল্প করে সেখানে ক্লাসে যদি হয় যদি আমি বাড়িতে করি সেই জিনিসগুলো আমার হয় না কারণ আমি নিজের মতো করে করি যেরকম হয় সেরকমভাবেই হয় কিন্তু যদি আমি ক্লাসে করি সেখানে অনেকে থাকে যারা যারা এগুলো দেখিয়ে দেয় যে এই অনুশীলনটা ঠিকঠাকভাবে করা হচ্ছে এই অনুশীলনটা এরকমভাবে করলে এটা হবে এই ব্যায়ামটার জন্য এটা যদি করা হয় তাহলে এটা অনেক ভালো হবে তাই আমার মনে হয় ক্লাসে গিয়ে অনুশীলন করা অনেক ভালো